পশ্চিমবঙ্গের ক্রীড়া খাত কীভাবে খেলাধূলা সম্পর্কিত বাজি ও জুয়া খেলা হয় সেই এটা যাতে না হয় সেই বাজি ও জুয়ার মোকাবিলা করার জন্য দু হাজার তেইশ সালের জুয়া আইন একটা প্রচলন করে যাতে এতে এর মাধ্যমে কী হয় খেলা ভালো টিম ভালোভাবে না খেলে সে হেরে যায় এর জন্য প্রচুর অর্থের এতে ক্ষয়ক্ষতি হয় মানুষ টাকা দিয়ে কোনও টিমকে কিনে নিচ্ছে যার ফলে যেটা ভালো টিম সেই টিম খেলাতে হেরে যাচ্ছে এবং বাজে টিম খেলাতে এগিয়ে যাচ্ছে এর যার মানে খেলার মান কমে যাচ্ছে যার ফলে দু হাজার তেইশ সালে জুয়া আইন এনে এই খেলাটির মান যাতে পুরোপুরি নির্মূল করা যায় তার জন্য বড় আইন প্রয়োগ করে যাতে খেলার গুণমান বৃদ্ধি করা যাওয়ার জন্য সেই জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং পুলিশ প্রশাসন এর সহযোগিতা করছে